আগের থেকে হসপিটালে এখন চিকিৎসা সেবা খুবই ভালো হচ্ছে এটা আমার মনে হয় এবং হাসপাতালগুলিতে এখন ভালো পরিষেবা দেওয়া হচ্ছে কোন কিছু সমস্যা হলে যখনই যাবে হাসপাতালে ভর্তি করে নেবে এবং ভালো চিকিৎসা হচ্ছে ডাক্তার বেশি বেশি করে যত দিন যাচ্ছে ডাক্তার নিয়োগ করা হচ্ছে ডাক্তার চিকিৎসা ভালো করছেন শুধু এগুলো চিকিৎসাগুলো হচ্ছে এই নয় এগুলো অনেক কম খরচে এই চিকিৎসাগুলো করা হয় যেগুলো একটা যে নার্সিং হোমে গেলে যত টাকা লাগে তার কিছুই লাগে না একটা হসপিটালে গেলে নার্সিং হোমের তুলনায় হসপিটালে অনেক কম খরচায় সব কিছু হয়ে যায় এবং হসপিটালে কোন গরিব মানুষ গেলে তাকে যে টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না এমন কোনো ব্যাপার নেই সেখানে খুব ভালোভাবে চিকিৎসা করা হয় কম খরচেই যেটা তাদের নিজেদের দেওয়ার ক্ষমতা থাকে গরিবের নিজেদের যেটা দেওয়ার ক্ষমতা থাকে সেই টাকার মধ্যেই ভালো হয়ে যায় সুচিকিৎসা পায় এবং সুস্থ হয়ে বাড়ি চলে আসে এটা আমার মনে হয় এবং কোভিড মহামারীতে যে চারিদিকে নানান যে সমস্যা বাইরে বেরোতে পারে না এর জন্য অনেক ভালো এ ছিল গ্রামে আমাদের যে স্বাস্থ্যসেবা আছে সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হতো এই কোভিড মহামারিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিলো এমনকি এখনো অনেক পরীক্ষাই করা হয় ফ্রিতে স্বাস্থ্যসেবা খুবই ভালো